এক স্থান থেকে অন্য স্থানে এক রাজ্যের থেকে অন্য রাজ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ব্যবস্থাকে পরিবহন ব্যবস্থা বলা হয় পশ্চিম বর্ধমান জেলা হল একটি উন্নয়নশীল জেলা এই জেলার মধ্যে বিভিন্ন রকম পরিবহন ব্যবস্থার বিকল্প লক্ষ্য করা যায় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেল পথ বায়ু পথ ও সড়ক পথ পরিবহন ব্যবস্থা মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সড়ক পথের মাধ্যমে বিভিন্ন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম কাজকর্ম করে থাকেন যেমন অফিস যাওয়া বাজার যাওয়া কলেজ স্কুল কলেজ ইত্যাদি রকম ব্যবস্থা এই সড়ক পথের মাধ্যমে করা হয়ে থাকে রেল পথের মাধ্যমে কৃষিজীবী কৃষিজীবী মানুষরা তাদের উৎপন্ন ফসল বাজারে এসে বিক্রি করেন সমস্ত রকম ব্যবসায়ী বা কর্মরত মানুষ রেল পথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে কাজ করে বায়ু পথে ব্যবস্থা বিদ্যমান থাকার দরুন ব্যবসার কাজে বহুৎ উন্নত লক্ষ্য করা যায় সমস্ত রকম ব্যবসায়ীরা বায়ু মাধ্যমে ব্যবসার কাজ সম্পন্ন করতে বেশি আগ্রহী থাকেন বায়ু পথের মাধ্যমে এক রাজ্যের থেকে অন্য রাজ্যে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় ফলে ব্যবসার কাজ খুব দ্রুত সম্পন্ন হয় এক কথায় বলা যেতে পারে পরিবহন ব্যবস্থা মানুষের জীবনে আগমতা ও গতিশীলতা বজায় রাখে তাই মানব জীবনে পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম